আমার এলাকায় কাছাকাছি এখানে বিশেষ পর্যটনের স্থান বলতে আমাদের এখানে এক পাহাড় আছে সেই পাহাড়ের নাম হচ্ছে জয়চণ্ডী পাহাড় এখানে দুটো পাহাড় আছে একটা পাহাড়ে যেটাতে চারশোর উপরে এখানে সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে উঠে তারপর পাহাড়ের উঁচুতে মানে চুড়াটাতে এক মন্দির আছে সেই মন্দিরের নাম মানে মায়ের নাম হচ্ছে এখানে জয়চণ্ডী জয়চণ্ডী মানে এখানে জয়চণ্ডী মায়ই নাম সেটার নাম ঠাকুরটার নাম ওখানে আমরা অনেকবারই ঘুরতে গেছি আমাদের প্রায়ই স্কুলে আমার মেয়ের স্কুলে ছুটি হলেই তখন আমরা বেরোতে গেলেই সেখানে গেছি আমাদের এখান থেকে ট্রেনে করে আমরা গেছি জয়চণ্ডী স্টেশনে নেমে সেখান থেকে পায়ে হেঁটেও যাওয়া হবে আবার টোটোতে করেও যাওয়া হয় ওখান থেকে প্রায় দশ পনেরো মিনিটের রাস্তা আমরা অনেকবারই প্রায়ই ঘুরতে গেছি আমার বাচ্চারা বলে যে খুব ভালো জায়গাটা আমাদের বাড়ির লোকও বলে যে খুব ভালো এখানে দূরদূরান্ত থেকে অনেক লোকজন আসে ভিড় করে মাঝেমধ্যেই প্রায়ই ভিড় হয় মানে প্রতিদিন এখানে পুজো হয় প্রসাদ দেওয়া হয় তারপর আবার এক জানুয়ারি মাসের সময়ে এখানে এক বড় করে মেলা হয় ওই মেলার সময়ে অনেক লোকজন আসে বাইরের বাইরের থেকে অনেক লোকজন আসে এই পাহাড় দেখার জন্য এবং যে মা আছে ওখানে চণ্ডীমা সেই চণ্ডীমাকে দেখার জন্য